আমি পরিদর্শন করেছি এমন নিরিবিলি জায়গা হচ্ছে সুন্দরবন সুন্দরবনে জঙ্গল আছে নিরিবিলি যেমন শান্ত নদী ওখানে দু দিকে ঘন জঙ্গল মাঝখানে নদী শান্ত কোনো কিছুর এ নেই পাখির ডাক আছে কি সুন্দর একদম নিরিবিলি পাখির ডাকগুলো শুনতে ভালো লাগে নিরিবিলির মধ্যে নদীর নৌকা করে যখন যাই দু দিকে ঘন জঙ্গল এগুলো তো কলকাতার মধ্যে পাওয়া যায় না এগুলো কলকাতাতে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ কোনো কিছু ভা গাড়ির ধোঁয়াতে পলিউশান হচ্ছে এ হচ্ছে নানান কিছু ক্ষতি হচ্ছে মানুষের আর নিরিবিলির থেকে এদিকে এত নিরিবিলি নেই কলকাতাতে সুন্দরবনে অনেক নিরিবিলি আছে ওখানে অনেক কিছু দেখার আছে বনে যদি নদী থেকে যাচ্ছি নৌকা করে দুদিকে ঘন জঙ্গল বাগ দেখা যায় হরিণ দেখা যায় আরো জঙ্গলে কত পশুপাখি আছে সবাইয়ের দেখা যায় নিরিবিলিতে ভালো লাগে প্রকৃতিটা আর কলকাতাতে তো শুধু সমানে গাড়ি ঘোড়ার আওয়াজ হয় পলিউশান হচ্ছে সেই নিরিবিলিটা নেই